আরে দিদি কেমন আছেন কতো দিন পর দেখা হলো আপনার সাথে ভালো আছেন তো এ আর এই চলছে মোটামুটি এই আছে সব মোটামুটি আছে আর কি আপনাদের বাড়ির সবাই এই যাচ্ছি একটু পুরীতে অনেক দিন ঘরে বসে রয়েছে একটু পুরীতে ঘুরে আসি আর বলবেন না যা দেখি খবরে বাবা ট্রেনে যা ঘটনা ঘটছে এই যা দিনকাল পড়েছেস হ্যাঁ ঘরে বসে থাকলে তো আর চলবে না ওই তো মনে ভয় নিয়ে বেরোই আর কী করবো বলুন সে তো একশোবার যা বলেছেন আর কি তাও মনে সাহস নিয়ে বেরিয়ে গেলাম আর কী করবো যা যা ভয় লাগে হ্যাঁ আর কি বলবো সত্যি না সত্যি হ্যাঁ দেখলাম তো সেই জন্যই তো আমাদেরও তো অনেক দিন থেকে বলছিলেন টিকিট কাটবো টিকিট কাটবো আমি তো না না করে তাও এইবারে রাজি হয়েছি এই যে আমার হাসবেন্ড আর ছেলে নিয়ে যাচ্ছি হ্যাঁ আর আমার ওই বোনের ছেলেমেয়েরা আছে ওরা যাচ্ছে হুম বোন তো যাচ্ছে